হ্যাঁ স্যার আমি দুর্গাপুর থেকে বর্ধমানে ফিরেছি তা আপনি টাকাটা কীভাবে নেবেন ফোনপে নেবেন না ক্যাশে নেবেন তা একটু জানালে খুব ভালো হয় কারণ আমি বর্ধমানে তো ফিরে গেছি তা ফোনপে না ক্যাশে নিলে ভালো হয়